কোভিড লকডাউনের সময় মোবাইল ফোন বাচ্চাদের যেভাবে পড়াশোনা করতে সাহায্য করেছিল সেগুলি হল যেমন লকডাউন কিছুদিন আগে আমাদের এখানে হয়েছিল এবং লকডাউনের জন্য কোনো পড়াশুনা করতে পারছিল না বাচ্চারা যে বিশেষ করে লকডাউনের জন্য টিউশন স্কুল সব বন্ধ হয়ে গিয়েছিল এর ফলে বাচ্চাদের পড়াশুনা করতে খুবই অসুবিধা হচ্ছিল তারপর তারা ফোন মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন অ্যাপসের মাধ্যমে তারা পড়াশোনা করতে পেরে পেরেছিল এবং সে সেগুলি হল যেমন তারা গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাস করে তার তারা পড়াশোনা করেছিল এই এইগুলি হল সুবিধা এবং আরও সুবিধাগুলি হল যেমন এর মাধ্যমে তারা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে কোভিডের পরেও পরীক্ষা দিয়ে কারণ তারা যদি না তখন পড়াশোনা করতে পারত তারা তাহলে এত ভালো নম্বর পেতে পারত না এবং এইগুলোর পর যেই যের ভালো দিকগুলো হল যেমন তারা পড়াশুনা করে অনেক কিছু শিখতে পেরেছে এবং ফোনের বি ফোন ব্যবহার করে তারা ফোনের ভিতর ফোনের যা যা জিনিস আছে সব জানতে পেরেছে এবং তারপর তারা বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলো বাদেও নানা ধরনের জিকে এই জিকে ইত্যাদি জন্য ক্লা আলাদা আলাদা ক্লাস হয় সেগুলো শিখে তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি হয়েছে এবং এইগুলোর মাধ্যমে তারা পড়াশোনা চালিয়ে গিয়েছে এবং এর খারাপ দিকগুলো হল যেমন এর এর ফলে মোবাইল ব্যবহার করার মাধ্যমে তারা নানা ধরনের নেশা তো সৃষ্টি হয়ে গিয়েছে যেমন অনলাইন গেমস খেলার নেশা সারা দিন তারা গেমস খেলে এবং অনলাইন ক্লাসের পর তারা সারাদিন গেম খেলেই যায় এবং যখন কোভিড সিস্টেম চলে গেল তারপরেও তারা এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল যেমন অনলাইন গেমস খেলছিল এর ফলে তারা খুবই পড়াশোনার বাইরে চলে যাচ্ছিল এবং তারা ইত্যাদি আরও নানা রকম বাজে কাজ যেগুলো মোবাইলের মাধ্যমে হয় সেগুলোতে তারা আসক্ত হয়ে গিয়েছিল এগুলোর মাধ্যমে তারা খারাপ দিকে চলে যাচ্ছিল